আমি প্রধানমন্ত্রী আবাস যোজনার প্রকল্পের সম্পর্কে যা জানি এ প্রকল্পটি যাদের অনেক গরীব এবং যাদের টাকার একটু পরিস্থিতি এবং বাড়ি ঘর ঠিক নাই তাদেরকে গভর্নমেন্ট টাকা দেয় তাদের বাড়ির বানানোর জন্যে সেই টাকাটা নেওয়ার পর তারা নিজের একটা বাড়ি করে কমপ্লিট করে এবং এই সুবিদা অর্জন করে এই প্রকল্প অর্জন করে জনগণের উপকার হয় এবং এটি একটি ভারতের ভালো প্রকল্প প্রভাব দেয় জনগণে